আমি আজকে একটা নতুন রান্না নিজের থেকে বানানোর চেষ্টা করলাম যেটা হল বিরিয়ানি আমি ভাবছি যে বিরিয়ানি তো সবাই বানায় মাংস দিয়ে ডিম দিয়ে সেই জন্য আমি ভাবলাম যে আজ আমি মাছ দিয়ে বিরিয়ানি বানাব কারণ আমাদের পুকুরে আজকে সবাই মাছ ধরছিল সেই জন্য মাছগুলো দেখে আমার খুব ভালো লাগছিল সেই জন্য আমি ভাবলাম যে কী যাই হোক মাছ দিয়ে বিরিয়ানি বানানো যাক আর আমার বাড়ির লোকও খেতে চেয়েছে বিরিয়ানি তো আমি বললাম যে কী ঠিক আছে সবার যখন ভালো লাগছে বিরিয়ানিটা খেতে তাহলে আজকে আমি মাছ দিয়েই বিরিয়ানিটা বানাই সেই জন্য আমি মাছ দিয়েই বিরিয়ানিটা বানানো শুরু করলাম আর সবাই বলল যে কী ঠিক আছে তোর বিরিয়ানি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমরা তোর সাহায্য করে দেব সেগুলো হাতে হাতে দিয়ে দেওয়া তো জিরে ধনে এলাচ মৌরি পাঁচফোড়ন এইগুলো মিক্স করে একটা মশলা করে স্পেশাল মশলা যেটা বিরিয়ানির জন্য তৈরি করলাম তারপরে লেবু ধনেপাতা দই আরও অনেক জল বিরিয়ানির জল ঘি মশলা এগুলো সব দিলাম তারপর বিরিয়ানি বানালাম বিরিয়ানি বানিয়ে সবাইকে খেতেও দিলাম সবাই আমাকে খুব প্রশংসা করেছে আর বলেছে মাছের বিরিয়ানি খুব সুন্দর হয়েছে এছাড়াও এরকম মাংসের বিরিয়ানিও হয় তার থেকেও ভালো মাছের বিরিয়ানিটা হয়েছে খুব ভালো বলেছে সবাই